স্ট্যাম্প পয়সা শিলা সংগ্রহের শিক্ষাগত মূল্য আছে আছে বলতে গেলে অনেকখানিই আছে কেননা এ স্ট্যাম্প পয়সা শিলা এগুলো যদি সংগ্রহ করা থাকে তাহলে ওই স্ট্যাম্প পয়সা শিলা থেকে মানে অনেক অনেক আগেকার দিনের সমস্ত কিছু সেই সাল ধরে অনেক কিছু জানা যায় বিশেষ করে শিলাগুলি থেকে তো বুঝতেই পারা যায় যে এ তখনকার কী রকম কী ছিল এই নিয়ে যে যে এ এই যে এই সব শিলা সংগ্রহ করার যে শিক্ষাগত মূল্য এটা আমি শিখতে আমার খুবই ইচ্ছা শিখতে আমি চাই তার কারণ আমি ওগুলোর থেকে কীভাবে ইতিহাস তৈরি করা হয়েছে আমার সেইগুলো জানার বেশি ইচ্ছা কেননা ইতিহাসেই তো আমরা পড়েছি ইতিহাস বইয়ে যে শিলা দেখে তখনকার সময়ের সমস্ত কিছু জানা যায় তখন কী রকম কী তখন মানুষ কী রকমভাবে থাকত কী ব্যবহার করত তখনকার রাজা রাজাদের কথা অনেক কিছু তখনকার বহু যুগ আগেকার শিলা থেকে বুঝতে পারা যায় তখন কী রকম দেব দেবীর পূজা হতো এই সব এইগুলোর জন্য আমার এইটার ব্যাপারে খুব আমার শিখতে ইচ্ছা করে যে এই সব পয়সা শিলা থেকে কীভাবে কী ওই সবগুলো জানা যায় এগুলো আমরা শুধু জানি যে ওর থেকে এই সবগুলো জানতে পারা যায় কীভাবে জানতে পারা যায় সেটার জন্যেই আমার এইগুলোই শিখতে ইচ্ছা